হ্যাঁ আমি একটা নাচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে আমাদের গ্রামে সরস্বতী পুজো ছিলো সে পুজোর বিসর্জনের দিন আমাদের যে পাড়ার দাদারা রয়েছে সিনিয়ররা তারা একটা প্রোগ্রাম করেছিলো সেটা আম আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড ছিলো আমরা চারজন ছিলাম এবং ফাগুনের মোহনার গানটাতে আমরা সবাই মিলে ডান্স করেছিলাম ডান্স করে সবারই ভালো লেগেছে এবং আমারও খুবই আনন্দ হয়েছে এভাবে যদি আগে এগোতে পারি সেরকম আমি ইচ্ছুক আছি